হ্যাঁ দাদা বিশ্বাস ট্রাভেল এজেন্সির দিয়ে কথা বলছেন বলছি যে দাদা এই কী বলে পুজোর টাইম আসছে পুজোর টাইমে আমি একটু ঘুরতে যেতাম তোমার পশ্চিম মেদিনীপুরের ওই সাইডটায় যেতাম ওখান থেকে হচ্ছে তোমার জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে ও দার্জিলিং বা ডুয়ার্সের যে মানে দিকে ঘুরতে যেতাম তা ওদিকে কী প্যাকেজ আছে ওই তিন নেই কেন তিন রাত চার দিন আমরা যাব ওখান থেকে আটজনের কাছাকাছি যাব আমরা না না টিকিট তো কাটা হয়নি দাদা তৎকালে তখন কাটি টিকিট পাওয়া যাবে না ওটা ঠিক আছে দাদা আর বলছি যে ওখানে প্যাকেজ কেমন কী আছে একটু বলবেন দার্জিলিংয়ের সাইডটা একবার ঘোরার খুব ইচ্ছে ছিল

আচ্ছা আচ্ছা দাদা তা দাদা কেমন মানে পুরোটা ধরতে গেলে তাও কেমন কী খরচা আছে মানে পার হেড সেই হিসাবে আমি তাহলে সবাইকে বলব পার হেডে তো হোটেল থেকে শুরু করে সব কিছু ধরে তাই তো ঠিক আছে দাদা তাহলে ওই আমি আমার ওই যারা রয়েছে যাবে তাদের সাথে আমি আর একবার তাহলে কথা বলছি কথা বলে তাহলে আমি আপনাকে আবার জানিয়ে ঠিক আছে দাদা ঠিক আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি ডিটেলসও পাঠিয়ে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা